ভারত একটি গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ তাই ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের রাজনৈতিক দলগুলিকেও গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা মেনেই চলতে হবে গণতন্ত্রের জন্য প্রত্যেকটি মানুষের তাদের রুচিসম্পন্ন পোশাক এবং নিজ নিজ ধর্ম নিয়ে চর্চা করার অধিকার রয়েছে যা আমি পছন্দ করি কিন্তু গণতন্ত্রকে বাজেভাবে ব্যবহার করে বিশৃঙ্খলা ছড়ানো উচিত নয় যা আমি পছন্দ করি না আমার প্রিয় রাজনৈতিক নেতা হল সৃজন ভট্টাচার্য এবং ভবিষ্যতে আমার যদি তার সঙ্গে কখনো দেখা হয় তবে আমি তাকে ভারতের সংবিধানের প্রত্যেকটি আবেদন মেনে চলার কথা বলব এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করব এবং ভারতের প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিতে বলব এবং জিজ্ঞেস করব স্বচ্ছভাবে রাজনীতি করা সম্ভব কি না এবং জনগণের সমস্যার সমাধান করতে পারবে কি না